আমার প্রিয় ঋতু হচ্ছে শীত শীত আমার সব থেকে পছন্দর একটি ঋতু এতে এটা আমার খুবই ভাল লাগে খাওয়া দাওয়া শোয়া বসা থেকে সমস্তটাই খুবই ভালো লাগে সকালবেলায় ঘুম থেকে উঠতে খুবই ভালো লাগে একটু বেলা করে ঘুম থেকে উঠা হয় এই জন্য আরও ভালো লাগে খাওয়া দাওয়া খুবই সুন্দর মানে মানে কোনো কোনো কিছু অসুবিধা হয় না যেমন মন তেমন খাওয়া দাওয়া করতে পারবো কোনো অসুবিধা হয় না রিচ খাবারও খেতে পারবো কোনো অসুবিধা হয় না কিন্তু এই শীতকালটা তার জন্য আমার খুবই ফেভারিট আমার খুবই ভালো লাগে শীত শীতকালের মানে খুব খুব সুন্দর একটা ওয়েদার থাকে আমার খুবই পছন্দের মানে ঋতু হচ্ছে আমার শীতকাল শীতকালের মতন মানে মানে ভালো লাগার ইয়ে হয় না খুবই ফেভারিট আমার শীতকাল